হ্যাঁ সুযোগ যদি পাওয়া যায় তাহলে আমাদের ভারতের যে নানান ধরনের ছোটো ছোটো কুটির শিল্প ক্ষুদ্র শিল্প ইত্যাদি আছে তা আমরা বিদেশে দেখাতে পারি কারণ সবারই জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে কিছু না কিছু চাই তাই যতই বাইরের দেশের বড়ো বড়ো কলকারখানা থাকুক শিল্প থাকুক আমরা মনে করি আমাদের ভারতের যে ছোটো ছোটো শিল্প আছে যার দ্বারা আমরা সাধারণত জীবিকা অর্জন করে থাকি সেই সমস্ত শিল্প যদি ভারতের বাইরের দেশগুলিকে দেখানো যায় তারা বড়ো বড়ো কাজ ছাড়াও হাতে বসে ছোটো ছোটো কাজ করেও তাদের জীবিকাকে চালিয়ে নিতে পারবে তাই আমি মনে করি ভারতের শিল্পগুলিকে বাইরে দেখিয়ে তাদের মধ্যেও আমাদের কাজগুলি যাতে তারা শিখে নিজেদের জীবন কাটাতে পারে সেই চেষ্টা করে